মার্শাল আর্ট আমার শরীরের দিক থেকে এবং মনের দিক থেকে খুবই প্রভাব ফেলেছে মার্শাল আর্ট শেখার পর থেকেই আমি খুব সুস্থ আছি আগে যেমন আমার প্রায় দিনই পায়ের পেশিগুলোতে প্রচণ্ড যন্ত্রণা হত রাত্রিবেলা ঘুমানোর সময় হঠাৎ করে করে আমার ঘুম ভেঙে যেত যে ওই পায়ের পেশির টান হত কিন্তু মার্শাল আর্ট শেখার পর থেকে আমি দেখছি যে আমার শরীর এক দম সুস্থ আছে আমার কোনোরকম অসুবিধা হচ্ছে না রাত্রে আগে আমার ভালো ঘুম হত না মার্শাল আর্টে যখন থেকে আমি ভর্তি হয়েছি তারপর থেকেই দেখি আমি রাত্রিবেলা খুব ভালো ঘুমোই আর মনের ওপর মনে তো ভীষণ আনন্দ মার্শাল আর্টে ভর্তি হয়ে হয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে তাদের সঙ্গে যখন একই সঙ্গে মার্শাল আর্ট শিখি তখন ভীষণ ভালো লাগে মন খুব ভালো লাগে আর আরেকটাও ভালো লাগে মনে আর একটাই আনন্দ লাগে যে অনেককেই দেখেছি এই মার্শাল আর্টের ওপরে কত কত উপহার নিয়ে এসেছে আমারও ইচ্ছা হয় আমি যদি ওই রকম সোনার মেডেল কি তামার মেডেল কি ব্রোঞ্জের ওপরে মেডেল আমি কোনোদিনও আনতে পারি নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে আমা আমার বাড়ির সবাই খুব আনন্দ পাবে এটাই